ঝাড়গ্রাম জেলায় যে স্থানীয় শিল্প লক্ষ্য করা যায় সেগুলির মধ্যে অন্যতম হলো শাল পাতার কারখানা কারণ এখানে প্রচুর শাল জঙ্গল আছে ফলে মানুষেরা শাল পাতা তুলে এনে সেখান থেকে শাল পাতা তৈরি করে শাল পাতার বাটি তৈরি করে শাল পাতার প্লেট তৈরি করে ইত্যাদি তৈরি করে তারা জীবিকা নির্বাহ করে কারণ প্লাস্টিক বা থার্মোকলের জোগাড় নেই কারণ এগুলো মাটিতে মিশে যায় না তার ফলে শাল পাতা কিন্তু ব্যবহারের পরে যখন আমরা ফেলে দিই সেগুলি কিন্তু মাটিতে মিশে যায় তার ফলে বর্তমানে যথেষ্ট পরিমাণে শাল পাতার প্লেট বাটি থালা ইত্যাদির চাহিদা বাড়ছে তার ফলে উত্তরোত্তর এই শিল্পগুলোরও বৃদ্ধি ঘটছে